বলছি ম্যাম ভালো আছেন

বলছি আমি শুনেছিলাম আপনি নাচ শেখান তো আপনি হচ্ছে কোথাকার নাচ শেখান আপনার বাড়িতে ও ও হ্যাঁ হ্যাঁ আমি শিখব তাহলে আপনি হচ্ছে কী কী নাচ শেখান আচ্ছা তো আমি শিখতে চাই আমার অনেক বন্ধুরা ওখানে মানে আমার বান্ধবীরা ওখানে শিখছে তো ওরাই আমাকে আপনার কথা বলেছে এবং আপনার মোবাইল নম্বরটা দিয়েছে তাই আপনাকে ফোন করেছি আপনি ফিস কতো নেন ও আচ্ছা হ্যাঁ তাহলে আপনি কী কী বার নাচ শেখান ও আমি তাহলে আমার তো প্রত্যেকদিন যাওয়ার টাইম হবে না তাহলে যে কোনো সপ্তাহে যে কোনো তিন দিন যাবো প্রত্যেকদিন আমার যাওয়ার সময় হবে না তো আপনার বাড়িতে যেয়ে আজকে বিকেলে যেয়ে আমি তাহলে টাইমটা আর ডেটটা ঠিক করে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে আজকে বিকেলে আপনার বাড়িতে যাচ্ছি গিয়ে টাইমটা ঠিক করে নিচ্ছি আর ফিসটা দেখবেন যাতে একটু কম করে কিছু হয় তাহলে বিকেলে আপনি বাড়িতে থাকবেন তো ঠিক আছে বিকেলে তাহলে আপনি থাকবেন আমি তাহলে বিকেলে যাচ্ছি ঠিক আছে তাহলে রাখছি